নীলাঞ্জনা রেস্তোরাঁ আমি আজকে সকাল এগারোটার সময় যে চিকেন ভর্তাটি অর্ডার করেছিলাম সেটি মোটেই খাবার উপযুক্ত নয় তার চিকেনের পিসগুলি একদমই ছোটো এবং গন্ধযুক্ত ছিল আমি সেটি কোনভাবেই খেতে পারিনি এবং সেটি ফেলে দিতে হয়েছে